আমি এখন কিছু মানুষের শিরোনামের কথা বলছি সেগুলো হলো দাস দাশগুপ্ত সেনগুপ্ত রাহা নাহা সাহা চৌধুরী ঘোষ ঘোষাল পাসোয়ান সিংহ মাহাতো সোম পোদ্দার প্রামাণিক শীল সরকার বিশ্বকর্মা মহন্ত রায় বর্মন তালুকদার চক্রবর্তী গাঙ্গুলি ভট্টাচার্য আচার্যী রায়চৌধুরী ওঁরাও মুন্ডা কোহলি মাঝি শর্মা সেনশর্মা কাঞ্জিলাল বচ্চন দামোদর মোদী গোপ গোয়ালা ধর সূত্রধর দেবনাথ মধু মজুমদার হোম মজুমদার পাট্টাদার খন্দকার শেখ পাঠান সৈয়দ হক খাতুন খান শেট্টি কাপুর দেবগন সেন কর রাউত আলী ঠাকুর মালাকার তেন্ডুলকর সেনশর্মা ইত্যাদি